জীবনে আমি অনেক ছবি এঁকেছি ছোটোবেলা ছোটোবেলা থেকে যাদের থেকে আমি ছবি আঁকা শিখেছি তবে থেকে আমি ছবি আঁকছি কিন্তু আমার কাছে আমি সেই ছবিগুলো নিয়ে গর্ব অনুভব করি যে যেগুলি আমি প্রকৃতির ছবি এঁকে প্রকৃতির মাঝে গিয়ে প্রকৃতির ছবিঁ এঁকেছি কারণ সেগুলো সেগুলো ছিলো আমার মনের ক্যানভাস থেকে ছবি আঁকা আমি সেগুলি আমার মনের রঙে তাদেরকে তাকে আমি আঁকয়ে তুলেছিলাম এবং তার জন্যে আমি অনেক প্রশংসা পেয়েছি আমার মনে হয় কোনো শিল্পীর তার ছবিকে সুন্দর করে তুলতে গেলে মনের রাঙ্গিনা থেকে তার ছবিটা আঁকা উচিত এবং তার মনের আঙিনা থেকে রঙগুলো করা উচিত

কিন্তু তার সঙ্গে তার কল্পনার তার চিন্তাভাবনা তার ভালোবাসা তার ভালো লাগা

সেইগুলি যতক্ষণ না তার সঙ্গে মিলবে ততক্ষণ সেই ছবি ততক্ষণ সেই ছবি একটা সুন্দরতার সুন্দরতা পাবে না আমার মনে হয় একটা শিল্পীর মধ্যে একটা সুন্দর ছবি আঁকতে আঁকতে গেলে এই গুণগুলি থাকা দরকার আমি একবার একটা প্রকৃতির ছবি শুধু দেখে এসছিলাম সেটাই আমার মনে ছিলো এবং সেটাও আমি আমার মনের ক্যানভাসে হয়েছে বন্ধ করে রেখেছিলাম এবং সেটা আমি যখন আমার আর্ট প্যাপারে ফুটিয়ে তুলেছিলাম সেই ছবিটাই হয়ে গিয়েছিল আমার সেরা ছবি তার জন্যে আমি অনেক প্রশংসা পেয়েছি এবং সেটা আমার কাছে এখনও পর্যন্ত সবথেকে সেরা